পর্যটকরা যখন আমাদের এলাকা পরিদর্শন করে তখন প্রথম চ্যালেঞ্জিং যেটা নিতে হয় সেটা হলো যদি পর্যটক সমতল এলাকার হয় তাহলে আমাদের এখানে পর্যটনকেন্দ্রগুলা রয়েছে পাহাড়ি অঞ্চল অর্থাৎ চড়াই উতরাই দ্বিতীয়ত আমরা ভারতবর্ষের উত্তর প্রান্তে তথা উত্তর পূর্ব প্রান্তে থাকি জন্য এখানে যোগাযোগ এবং যাতায়াতের ব্যবস্তা একটা বড়ো চ্যালেঞ্জিং তিন নম্বর এখানে হোম স্টে বা হোটেলে সে রকম ফাইভ স্টার বা সিক্স স্টার হোটেলের ব্যবস্থা নেই এই সমস্যাগুলোর সন্মুখীন হতে হয়